যোগ ব্যায়াম একটি খুবই ভালো ব্যায়াম পদ্ধতি যেটি আমাদের শরীরে অনেক উপকার করে থাকে যোগ ব্যায়াম থেকে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা ঘাড়ে ব্যথা কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো এমন নানা বিভিন্ন ধরনের কঠিন রোগ ইত্যাদি থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এই যোগ ব্যায়ামের মাধ্যমে এবং যোগ ব্যায়াম করলে আমাদের শরীর মন সবসময় সুস্থ থাকে যোগ ব্যায়ামের দ্বারা আমরা সারাদিনের যে মানসিক চিন্তা দৈনন্দিন ক্লান্তি সেগুলি থেকে আমরা দূরে থাকতে পারি এই যোগ ব্যায়াম করে থাকলে আমাদের মন সবসময় সুস্থ থাকে শরীর সুস্থ থাকে এটা আমাদের মনকে ভালো রাখতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই যোগ ব্যায়ামের দ্বারা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের খুবই ভালোভাবে কাজ করে যোগ ব্যায়াম করলে মানসিক শান্তি পাওয়া যায় অনেক যোগ ব্যায়ামের দ্বারা আমরা নিজেদের মনকে এবং চিন্তা ভাবনাকে অনেক স্থির করতে পারি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ আনতে পারি যোগ ব্যায়াম করা শরীরের পক্ষে অনেক উপকারী শরীর এবং মনের দুটির পক্ষেই খুবই উপকারী